আমি অভিমন্যু স্টোর থেকে একটি মোবাইল নিয়েছিলাম সাত দিন আগে কিন্তু ওটার ব্যাটারি খুবই খারাপ তো ওই জন্যে আমি সবাইকে বলি যে ওখানের থেকে প্রয়োজনে কোনো জিনিস না নিতে